বইটিতে অনেক নেগেটিভ দিকও রয়েছে যেখানে বইটিতে অনেক প্রশ্নের উত্তর ভুল হয়ে রয়েছে টাইপিং মিস্টেক রয়েছে এবং বইটির মধ্যে কিছু কিছু পাতায় প্রশ্নের মান এবং প্রশ্নের সালগুলি ঠিকভাবে সাজানো নেই যে সালগুলি দেখে বোঝা যায় যে বইটিতে অনেকখানি ভুল রয়েছে